দেখুন প্রিয় বই বলতে তো অনেকগুলোই আছে কোনটার নাম বলব তবে আমার বিশেষত কবিতার বই পড়তে ভালো লাগে এবং একমাত্র কবিতাই বার বার পড়ি তো সেদিক থেকে বলতে গেলে রবীন্দ্রনাথের সঞ্চয়িতা বইটা বেশ কয়েকবার অনেকবারই পড়েছি এবং ওনার কবিতাগুলো খুব ভালো লাগে যখন মনে হয় তখনই পড়ি বা ফাঁকা সময়ে পড়ি খুব ভালো কবিতা এবং পড়তেও অনেক ভালো লাগে মন ভালো থাকে বেশ ভালো কবিতা